আমার এলাকায় অনেক ধর্মই অনুসরণ করে সকলে কিন্তু বাঙালিরাই বেশি বসবাস করে বাঙালির দুর্গাপূজা কালীপূজা আরো অন্যান্য বাঙালির বারো মাসে তেরো পার্বণ সবাই এইসব উৎসবই বেশি পালন করে এছাড়াও আরো অনেক উৎসব পালন করা হয় অনেক ধর্ম অনুসরণ করা হয় তাদের মধ্যে আমাদের আদিবাসী প্রজাতিরা সব থেকে বেশি আদিবাসী প্রজাতিরা খুবই সুন্দরভাবে নিজেদের ধর্ম অনুসরণ করে আর তাদের এসব ধর্ম পালনে আমরা কোনোদিন কোনও বাধা দিই না খুব ভালো লাগে তাদের ধর্ম অনুসরণে তাদের পাশে থাকতে খুবই ভালোভাবে তারা নিজেদের সব কাজ পূরণ করে এবং আমাদেরকে মনোরঞ্জন দেয় সাথে সাথে অন্য যারা বাঙালি নয় তারাও কিন্তু নিজেদের ধর্ম সমানভাবে অনুসরণ করে যেমন খ্রিস্টান মুসলিম শিখ এরা নিজেদের ধর্ম খুব ভালোভাবে পালন করে অনেকে দূর থেকে এসে এখানে বসবাস করতে শুরু করেছে কিন্তু তারা তাদের ধর্ম ভুলে যায়নি তারা খুব সুন্দরভাবে নিজেদের ধর্ম অনুসরণ করে আমাদের বুঝিয়ে দেয় যে এই এই জিনিসগুলি করা উচিত আর এগুলি নয় তাও আমরা খুব আনন্দ বোধ করি তাদের এই ধর্মগুলি দেখে আমরা খুবই ভালোবাসি একসাথে থাকতে আমরা একসাথে থেকে একে অপরের ধর্ম শুনি বুঝি আনন্দ করি উদযাপন করি এগুলিই মানুষের পরম কর্তব্য মানুষের সবসময় নিজের মধ্যে থাকাটা বড়ো কথা নয় সবার সাথে মিলেমিশে থাকাটাই শ্রেয় একটি পাড়ায় এখন অনেক রকমের ধর্মের মানুষ বসবাস করে যার কারণে তাদের প্রতি বছর নানা রকম জিনিস তারা করতে পারে নানা রকম ধর্ম তারা পালন করতে পারে তাই আমার মতে এগুলি আমাদের পুরুলিয়ার বিশেষত যা আমাদের পুরুলিয়ায় সব রকমের ধর্মের মানুষ বসবাস করে এবং আনন্দের সহিত একে অপরের সাথে থাকতে ভালোবাসে